হ্যাঁ আমি হোম অটোমেশন সিস্টেমটি ব্যবহার করেছিলাম এটা আমার জন্য খুবই ভালো কাজ হয়ে উঠেছিল খুব ভালো কাজ করেছিল তো আমার এটা খুবই ভালো লেগেছে